আমার একটি ঘটনার কথা খুব মনে পড়ে না আমাদের ওইখানে একটি আলুচাষি তিনি কিন্তু এবছর আলু চাষ করে খুব লস হয়েছিলেন চতুর্দিকে ঋণ নিয়ে লোকের জমিতে চাষ করেছিলেন ভেবেছিলেন যে কিছু পয়সা পাবেন এবং সেই পয়সা থেকে সংসার চালাবেন মেয়ের বিয়ে দেবেন কিন্তু হঠাৎ করে আলুর দাম না থাকার কারণে সেই মানুষটি অত বড়ো শোক সামলাতে পারেননি ঘরের কারোর সঙ্গে কোনও আলোচনা না করে সে কিন্তু আত্মহত্যা করেন এবং আত্মহত্যা করেন এবং সে আত্মহত্যা না করে যদি সেটা ঘ বাড়ির সকলের সঙ্গে আলোচনা করতেন তাহলে কিন্তু সেটা থেকে কোনও না কোনও উপায় বেরিয়ে আসত সে কোনও কিছু আলোচনা না করে নিজের মনে কোনও চিন্তাভাবনা করে তিনি আত্মহত্যা করেছিলেন তার একটা ছোট একটা মেয়ে ছিল মেয়ের আরেকটি মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়েছিল সেই কারণেই সরকারের কাছে এ আমার একটি আবেদন যে যখন কোনও চাষি চাষ করবেন বা চাষাবাদের সময় যদি কোনও ফসলের দাম কমে যায় তখন কিন্তু সেই ফসলের যাতে যে সব ঋণ নেওয়া হয় সেই ঋণ যেমন কিছুটা হলেও লাঘব করা উচিত